আমি যে এলাকায় থাকি এটা পুরো পুরোটাই গ্রাম এরিয়া তো যখন আমাদের কোনো অসুবিধা হয় এখানে একটি হাসপাতাল আছে সে হাসপাতালে যাই তো গেলে যেটুকু সম্ভব এখানে যে সব পরিষেবা আছে সেগুলো পাই কিন্তু যখন খুব সিরিয়াস কিছু হয়ে যায় মানে বড় কোনো অপরেশান বা বড় কিছু অসুখ হয় তখন এখানে ডাক্তার কখনও কখনও ডাক্তার পাওয়া যায় সব ডাক্তার আবার এখানে আসে না সেটাও একটা ব্যাপার তো সব ডাক্তার আসে না সব পরিষেবা এখানে ঠিকঠাক পরিষেবাও পায় না এখানে অনেক যন্ত্রপাতি নেই যে প্রযুক্তিগুলো সেগুলোও এখানে নেই তো মানুষের অনেক অসুবিধা হয় বড় কিছু হলেই শহরের কোনো হাসপাতালে ট্রান্সফার করে দেয় তো সেখানে যেতে যেতে অনেক সময় অনেক রোগীর অনেক ক্ষতি হয়ে যায় তো আমরা দেখেছি যদি যদি শহরের হাসপাতালগুলোতে আমরা দেখেছি সব পরিষেবা আমরা পাই যখন যাই এত দূর থেকে তো ওখানটায় শহরের হাসপাতালগুলোতে সব সুযোগ সুবিধা থাকে গ্রামে যেমন বেডের সমস্যা হয় গ্রামের হাসপাতালে যেমন বেড থাকে না সব বেডের সংখ্যা কম শহরে বেডের সংখ্যা বেশি উন্নত প্রযুক্তি আছে তো সেখানটায় আমাদের একটু সুবিধাই হয় গ্রামে শহরে শহরে সুবিধাই হয় গ্রামের তুলনায় শহরের হাসপাতালগুলোর পরিবেশ সুন্দর সেখানে ডাক্তারের সংখ্যাও উপযুক্ত সেখানে সব কিছুই ভালো